হ্যালো ডাক্তারবাবু বলছেন বলছি ডাক্তারবাবু আমি কয়েকদিন ধরেই আমার দাঁতের গোড়ায় না একটু যন্ত্রণা করছে হ্যাঁ ঠান্ডা একটু লেগেছে কিন্তু তাছাড়া কিছু ঠান্ডা জিনিস খেতে গেলেও দাঁতের গোড়ায় যন্ত্রণা করছে বা যন্ত্রণা করছে বিরাট একটু না আগে থেকে একটু মানে ঠান্ডা জিনিস খেলে দাঁতটা শিরশির করত বা একটু ব্যথা পেতাম এখন দেখছি যন্ত্রণাটা একটু বাড়ছে দিনকে দিন না আগে তো তেমন কোনো ডাক্তার দেখাইনি একবার ডাক্তার দেখিয়েছিলাম যখন একটু বেশি যন্ত্রণা করেছিল আর দাঁতও একটা নড়ছিল তার জন্য ডাক্তার দেখিয়েছিলাম তারপর থেকে আর কোনো ডাক্তার দেখাইনি আমি না ওই দাঁতটা আমি ওষুধের দ্বারা বসিয়ে দিয়েছিলাম তার পরে থেকে আমি আর কোনো মেডিসিন নিইনি আর কি না অন্য কোনো দাঁত একটা হ্যাঁ আমি দেখেছি কিন্তু পোকা টোকা তো লাগেনি কিন্তু কোনো ঠান্ডা জিনিস খেতে গেলে সব দাঁতগুলো শিরশির করছে না সব দাঁত কিছু কিছু দাঁত শিরশির করছে দুতিনটের মতো হ্যাঁ একটা দাঁতে একটু মানে ব্যথা ছিল সেই দাঁতটাতে এখন যদি কিছু খেতে যাই এখন একটু প্রবলেম হয় কিন্তু বাকি দাঁতগুলো কেন শিরশির করছে এটা তো বুঝতে পারছি না ঠান্ডা জিনিস খেতে গেলেই শিরশির করছে না দাঁতের যন্ত্রণার পর থেকে শুরু হয়েছে এটা হচ্ছে ওটা পনেরো দিন কি চৌদ্দ পনেরো দিন এরকম হচ্ছে না রিপোর্ট তো কিছু করা হয়নি ওই তো বললাম আপনি আপনাকে যে আগেরবারে একটু প্রবলেম হয়েছিল তখন ওষুধ খেয়েছিলাম তার আর ওষুধ খাওয়া হয়নি কোনোরকম না স্থানীয় ডক্টরের কাছে গিয়েছিলাম বড় ডাক্তার তো যাইনি হ্যাঁ আমি বুঝতে পারছি হ্যাঁ একটা দাঁতে একটু ভাত মুড়ি খেলে ব্যথা করছে একটু আর কি তেমন কিছু না না আগের মতো নড়ছে না আগের বারে ওষুধ খাওয়ার পর থেকে ওই দাঁতটা বসে গিয়েছিল আর নড়ছে না না শুধু মেডিসিনই দিয়েছিল ওষুধই দিয়েছিল আর কিছু দেয়নি না আমি ব্রাশ দিয়ে দাঁত মাজি নর্মাল টুথপেস্ট দিয়ে আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু চেম্বারটা কোথায় একটু জানতে পারি আচ্ছা ঠিক আছে আর এটা এখন কি আমি ঠান্ডা জিনিস খেতে পারব না কোনো জিনিস খেতে পারব না আর যে দাঁতটা নড়ছে ওটার কোনো ব্যবস্থা কিছু করতে পারবেন আচ্ছা আমি চেষ্টা করছি আচ্ছা আমি চেষ্টা করছি কালকে যাওয়ার জন্য আপনি কাল আপনার ডেট কবে কবে থাকে ওখানে থাকার জন্য ও আচ্ছা ঠিক আছে